হ্যালো হ্যাঁ বল হ্যাঁ ফাঁকা আছি হ্যাঁ আমার তো সেরম কিছু এখন কেনাকাটার নেই আর আমার কাছে তো পয়সাও নেই আমি হ্যাঁ তাও তুই কি কি কিনতে চাস ও সেখানে কি ডিসকাউন্ট দিচ্ছে কিছু হ্যাঁ আর তুই কবে যাবি দীঘা ও তারপরে এসে কিন্তু আমার দাদার বিয়ে আছে আমাকেও শপিং করতে যেতে হবে তুই যাবি তো আমার সঙ্গে হ্যাঁ যেমন আমি ওই কিছু জিনিস কেনার ছিল ল্যহেঙ্গা শাড়ি এসব তুই একটু পছন্দ করে দিস

না আমি ভাবছি সিটি থেকেই কিনবো হ্যাঁ আগের থেকে বলে আসব তাহলে ওদেরকে হ্যাঁ ফাঁকা আছি তুই বল তো ল্যাহেঙ্গার মধ্যে কিরম ডিজাইন নিলে ভালো হয় হ্যাঁ আর শাড়ির মধ্যে কিরকম কালেকশন আছে ওইখানে দেখে নিবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কটার সময় যাস তুই হ্যাঁ ভাবছি যে যদি সেরকম এখন তো যাচ্ছি এখন দেখবো সেরকম যদি কিছু ভালো লাগে তাহলে সেইখান থেকে কিনে নেওয়া হবে হ্যাঁ পাঁচটার দিকে খুব তাড়াতাড়ি হয়ে গেল না তাও সাতটা সাড়ে সাতটা মোটামুটি হ্যাঁ তুই কি ওইখান থেকে কিছু জিন্সের কালেকশন নিতে চাস ওইখানে ভালো পাওয়া যায় আমি শুনেছি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে সাতটার সময় বার হবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ